বেশ কিছু দিন আগেই আমি গেছিলাম নেপালে সেখানে কাটমান্ডু থেকে বেশ কিছু কিলোমিটার দূরত্বে আমরা পৌঁছে গেছিলাম কাঞ্চনজঙ্ঘার উদ্দেশ্যে সেখানকার যে সূর্যোদয় সেটা সত্যি মনমুগ্ধকর সেই প্রকৃতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয় আর সেখানে পৌঁছে দেখেছিলাম যে বরফে আবৃত যে পর্বতমালা তার রূপ কতোটা সুন্দর হতে পারে সেখানে যখন সূর্যোদয় বা সূর্যাস্ত দেখা যায় সেখানকার যে পরিবেশ হিম শীতল পরিবেশ সেই পরিবেশের সঙ্গে যে বর্তমান পরিবেশের কোনো তুলনাই করা যায় না আর সেই অভিজ্ঞতাকে ভাষায় প্রকাশ করা সত্যি কষ্টসাধ্য তাছাড়া সেই যে যাওয়া বা ওই অঞ্চলের যে মানুষজন সেখানকার যে আবহাওয়া পরিবেশ পশু পাখি গাছপালা প্রত্যেকটাই আলাদা আর সব থেকে মনমুগ্ধকর ব্যাপার হচ্ছে সূর্যোদয় যেটা সমুদ্রে এক রকমের দেখা যায় এবং পর্বতে আরেক রকম এবং সমভূমিতে সেটা সম্পূর্ণভাবেই আলাদা তাই প্রত্যেকটা বিষয় বিবেচনা করে বলা যায় যে পর্বত আর সমুদ্রের মধ্যে অনেক পার্থক্য রয়েছে আর কাঞ্চনজঙ্ঘার অভিজ্ঞতা এবং সেখানে ঘুরতে যাওয়ার যে আনন্দ সেটা সত্যি একটা অবিস্মরণীয় ব্যাপার